আমি এখন কিছু মিষ্টির নাম বলছি সেগুলো হলো কলকাতার রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ কালাজাম সীতাভোগ রসমঞ্জুরী মুক্তাগাছার মন্ডা মিহিদানা কালাকাঁদ দরবেশ লবঙ্গলতিকা উচ্ছের রসগোল্লা অমৃত ক কমলা ভোগ কাঁচাগোল্লা শক্তিগড়ের ল্যাংচা বোঁদে মালাইকারি জিলিপি চমচম রাজভোগ রসমালাই প্রাণহরা পিয়ারা সন্দেশ ছানামুখী সরপুরিয়া রানাঘাটের পান্তুয়া রসকদম্ব কৃষ্ণগড়ের সরভাজা জয়নগরের মোয়া কাজু বরফি চকলেট কেক ভ্যানিলা কেক রেড ভেলভট কেক ব্ল্যাক ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেক ডার্ক চকলেট অরেঞ্জ কেক আইশি কেক ইত্যাদি